আপনার কাছে যে জিনিসটি রয়েছে তার ব্যাপারে কিছু ইতিবাচক বলুন ইতিবাচক হচ্ছে আমার কাছে এখন রয়েছে মোবাইল ফোন মোবাইল ফোনের কিছু ইতিবাচক ভালো দিক হচ্ছে যেমন এখন সব কিছু অনলাইনে হচ্ছে অনলাইনের মাধ্যমে যেমন এ করোনাকালে যেমন ক্লাস টিউশনি হচ্ছিলো না তখন অনলাইনের মাধ্যমে ক্লাস হচ্ছিলো এ এক সুবিধা বা ভালো দিক এবং যোগাযোগ ব্যবস্থা সেখানে কারোর চিঠির মাধ্যমেও পাঠাতে হচ্ছে না এবং সেখানে গিয়েও তার সাথে যোগাযোগ করতেও হচ্ছে না অনলাইনের মাধ্যমে যোগাযোগ হয়ে যাচ্ছে মোবাইল বা ফোনের মাধ্যমে এবং কোনো ধরুন আপনার কাছে টাকা নেই কিন্তু আপনার ব্যাংকে আছে কিন্তু ব্যাংক থেকে টাকা তুলে দেওয়ার কোনো নেই ব্যাপারই নেই কারণ আপনি মোবাইল বা ফোনের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন পেটিএম বা গুগুলপে এসব দেখে আপনি পেমেন্ট করে দিতে পারেন